শিপ্রাদি বলছেন হ্যাঁ দিদি আমি আপনার নাম্বারটা ফেসবুক থেকে পেলাম হ্যাঁ তো আপনি এবার গ্রীষ্মের ছুটিতে কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছেন তো ট্যুরটা কতো দিনের দিদি ও আচ্ছা তা গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং খুব ভালোই হবে আর তাহলে আপনারা কতো কী প্রাইস নিচ্ছেন হ্যাঁ দিদি আমি তো যেতে চান যেতে চাই আর হচ্ছে আপনারা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম রেখেছেন মানে সাত দিন কতোগুলো করে মিল দেবেন আমাদের আচ্ছা আর নিজেদের সাথে মানে কী কী নিয়ে যেতে হবে ধরুন যেগুলো মানে সবাই নিয়ে যায় সেগুলো আমার নিয়ে যেতে হবে তো ধরুন ওই হালকা শীতের জামা কাপড় তারপর হালকা বিছানাপত্র ওগুলো তো আমাকে নিয়ে যেতে হবে তাহলে আপনারা কীসে করে নিয়ে যাবেন বাসে না ট্রেনে আচ্ছা তা আমরা কি ওখানে দার্জিলিংয়ের চারপাশের পরিবেশটা কি ওই বাসে করেই ঘুরবো আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম আর প্রাইসটা চার হাজার বললেন তাই না আর যদি ধরুন তিন বছরের বাচ্চা তার প্রাইস নেবেন আপনারা আচ্ছা ঠিক আছে দিদি আপনাকে অনেক ধন্যবাদ আর আমি আপনাদের সাথে ভ্রমণে যাবো আর দার্জিলিং আমার খুব খুব প্রিয় জায়গা আর আমি ওটা যাবো আর আমি আপনাকে পরে ফোনপেতে টাকাটা পাঠিয়ে দেবো আপনি আমার নামে সিট বুক করে রেখে দেবেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দিদি